আমি আমার টুক টাক অসুস্থ অসুস্থতার জন্য চিকিৎসার জন্য আমি আমার ঘরে অবশ্যই চিকিৎসা করতে বেশি বিশ্বাস করি বিশ্বাস করি আয়ুর্বেদিক চিকিৎসাকেও অনেকটাই বিশ্বাস করি তার কারণ আমি আমার যদি খুব মাথার যন্ত্রনা হয় সেক্ষেত্রে আমি কি করব একটু নুন জিরার জল করে যদি সেটাকে আমি খেয়ে নিই তাহলে অনেকটাই সে সেদিক থেকে আমার মাথার যন্ত্রনা কমে যাবে এবং গ্যাসের প্রবলেমটাও অনেকটাই কমে যাবে আর তাছাড়াও যদি টুক টাক আমি কোথাও গেলাম যেতে যেতে যদি পড়ে যাই পড়ে যাওয়ার ফলে যদি হাঁটু কোথাও যদি ছেঁড়া হয়ে যায় তাই অল্প স্বল্প কাটা হয়ে যায় সেক্ষেত্রে আমি যদি একটু একটু যদি আয়ুর্বেদিক একটু যদি বিশল্যকরণী পাতা ঘষে যদি সেক্ষেত্রে লাগিয়ে দিই সেখানে অনেকটাই আরাম লাগবে এবং নিজেকে অনেকটাই রিল্যাক্স ফিল্ড করা যাবে